খেলাধুলা প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ ছোটোবেলাতে আমরা যদি সারাক্ষণ পড়াশোনা করতে থাকি হ্যাঁ খেলাধুলা না করে তাহলে মানুষের মনে অনেক ধরনের অনেক ধরনের বিকাশ হতে অপরিপূর্ণ হয়ে থাকবে ছোটো বাচ্চাদের ওই জন্য পড়াশোনার সাথে সাথে কিছুটা সময় দেওয়া উচিত যাতে তারা খেলাধুলা করতে পারে এবং বড় হয়েও যাতে সেই খেলাধুলার মধ্যে তারা নিযুক্ত থাকতে পারে কারণ খেলাধুলা থাকলে মনের বিকাশে অনেক সাহায্য করে অনেক অবসাদ দূর করতে সাহায্য করে অনেক এটা আমাদের জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ ভারতের খেলাধুলা প্রচারের জন্য আমাদের তো অনেক সাংবাদিক মাধ্যম আছে অনেক মিডিয়া আছে অনেক চ্যানেল আছে এবং অনেক অনেক ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই প্রচারগুলো ভাবে করা উচিত এবং সাধারণ মানুষের মধ্যে পড়ে পৌঁছে দেওয়া উচিত যাতে এই খেলাধুলা করলে আমাদের কী কী উপকার হয় কী কী সুযোগ সুবিধা আছে এবং কীভাবে কোথায় কীভাবে হয় কী করতে হবে সমস্ত নিয়মকানুন এবং সুযোগ সুবিধা হ্যাঁ উপকারিতা যাতে সমস্ত কিছু দিক যাতে তুলে ধরতে পারে সাধারণ মানুষের মধ্যে তাহলে মানুষের জনসচেতনতা আরও যাতে বৃদ্ধি করাতে পারে সেই দিকটার দিকেই নজর রাখতে হবে